হ্যাঁ আমার প্রিয় বই বলতে গেলে অনেক বইই রয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা শরৎচন্দ্রের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এছাড়াও আরও অনেক বই রয়েছে সুকুমার রায়ের লেখা সব বইই রয়েছে কিন্তু সবথেকে প্রিয় বই যদি বলেন তাহলে আমার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস টুয়েলভের যে বাংলা পাঠ্যবইটি রয়েছে সেই বইটি আমার ভীষণ পছন্দের একটি বই সেই বইটি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে সেই বইটিতে যেই গল্প কবিতা কাব্য লেখা রয়েছে বা নাটকগুলি লেখা রয়েছে সেগুলি আমাকে বারবার পড়তে বাধ্য করে আমাকে ভীষণভাবে আকর্ষণীয় করেছে আমি জানি না কেন বইটি আমাকে এত আকর্ষণীয় করে তুলেছে আমি সেই বইটি কিন্তু আমার নিজের কাছেই রেখে ফে নিয়েছি আমার যখনই মন খারাপ হয় বা আমি একা থাকি বা অবসর সময়ে কাটানোর জন্য আমি কিন্তু সেই বইটিকেই বারবার বেছে নিই ওই বইতে যে গল্প কবিতাগুলি রয়েছে সেইগুলো কিন্তু আমার হাজার বার পড়া রয়েছে কিন্তু তাও যখন আমি পড়ি আমার কাছে কিন্তু নতুন লাগে জানি না কেন এইরকম একটি ব্যাপার আমার সাথে বারবার ঘটে আমি না এই ছাত্র ছাত্রীর যে এক একটি করে অধ্যায় রয়েছে সেই ছাত্রছাত্রীর অধ্যায়ে প্রত্যেকেরই কিন্তু ক্লাস টুয়েলভের ওই পাঠ্য বাংলা বইটি ভীষণ পছন্দের আমি অন্যদেরও অন্যদেরও মতামত নিয়েছি তারাও কিন্তু একই কথা বলেছেন এবং আমার যে স্যার বাংলার যিনি স্যার ছিলেন তিনিও বলেছেন যে বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ বইটি পড়তে আগ্রহী হয় তাতে আকর্ষ আকর্ষণ পায় তাহলেই কিন্তু তার থেকে যে উত্তর আমরা লিখব তা কিন্তু আমাদের নিজের মতামত হবে আমরা বইটি থেকে বইটির যে গল্প কবিতা পড়ি সেটি কিন্তু পড়ে বুঝে নিজের ভাষায় উত্তর লিখি তো আমার ওই বইটি সবথেকে বেশি পছন্দের আর এটি আমি বারবার পড়ি এর উত্তর কিন্তু আমার কাছে নেই